আমরা যেহেতু ভারতে ভারতবর্ষে বাস করি তাই আমাদের জলবায়ু হচ্ছে মৌসুমি জলবায়ু আর হচ্ছে কৃষিপ্রধান দেশ তারপরে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বাস করি তাই আমাদের জলবায়ু হচ্ছে মৌসুমি জলবায়ু তাই সেই জন্য আমাদের জলবায়ু উষ্ণ আদ্র প্রকৃতির জলবায়ু সেই এই কারণে আমরা গ্রীষ্মকালে আমাদের গ্রীষ্মকালে সেইভাবে চাষ বলতে আমাদের চন্দ্রকোনাতে চন্দ্রকোনা দু নম্বর ব্লকে আমরা যেহেতু বসবাস করি তাই চন্দ্রকোনা দু নম্বর ব্লকে আমাদের দলমাদল গ্রাম সেইজন্য এখানে আমরা গ্রীষ্মকালে চাষ করে রাখি তিল তিলের চাষ করে থাকি এছাড়া গ্রীষ্মকালের পরে যেহেতু বর্ষাকাল আসে যেহেতু মৌসুমি প্রধান দেশ সেই জন্য আমরা এখানে ধানের চাষ করে রাখি তারপর ধানের শেষ হওয়ার পর আবার যখন শীতকাল আসে সেই সময় আমাদের এখানে চন্দ্রকোনাতে একটু কপলা মানে একটু খ্যাতিও আছে আলু চাষের জন্য সেই জন্য আমরা এখানে আলু চাষ করে থাকি আর ধান চাষের জন্য আমাদের উপযোগী জলবায়ু হচ্ছে বেশী একশো থেকে দেড়শো সেন্টি দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়াটা একদম প্রয়োজন এবং ধানটা কাটার সময় রোদঝলমল আবহাওয়া থাকতে হবে এবং শুস্ক আবহাওয়া থাকতে হবে যাতে ফসলটা শুকনো তাড়াতাড়ি করা যায় এবং ধানটা কেটে তোলা যায় আর আর তারপরে আমরা যেহেতু শীতকালে বলি যে আমরা আলু চাষ করে থাকি আলু চাষের জন্য আমাদের একান্ত প্রয়োজন হচ্ছে এখানে আলু চাষের জন্য চাষ আমাদের দরকার হচ্ছে বৃষ্টিপাত না হওয়া এবং তার জন্য আমাদের উষ্ণ শীতল আদ্র জলবায়ুর প্রয়োজন হয় এবং ফসলটা তোলার সময় যখন বীজটা ঠিক উৎপন্ন হয় সেই সময় আমাদের রোদ ঝলমল আবহাওয়া দরকার হয় আর এছাড়া আমাদের আমাদের গ্রীষ্মকালে কোন সময় তিলের চাষ করে থাকি এই সময় আমাদের জলবায়ুটা তিল চাষ উষ্ণ যেহেতু গ্রীষ্মকাল আমাদের উষ্ণ হয় ওইজন্য আমাদের একান্ত প্রয়োজনীয় হচ্ছে যে ওই সময় বৃষ্টিপাত হওয়া দরকার কিন্তু যখন এই ফসলটা তোলা হয় তখন বৃষ্টিপাত উষ্ণ বৃষ্টিপাত না হওয়াটা খুব প্রয়োজন